কিছু দিন আগে আমি ওলা বুক করেছিলাম তালদি থেকে শিয়ালদা যাব বলে এবং মাঝে কিছু জায়গায় ঘোরাফেরা করব বলে কিছু কেনাকাটার ব্যাপার ছিল আমি যে ওলা বুক করেছিলাম এবং সেখানের যে ড্রাইভার ছিল তিনি অমায়িক মানুষ আমি নতুন মানুষ আমি চিনি না শহরের বিভিন্ন জায়গায় তা সত্ত্বেও তিনি আমাকে সুন্দরভাবে সে সব জায়গাগুলোকে নামিয়ে দিয়েছিলেন আমাকে কোথায় কীভাবে আমি সেখানে কেনাকাটা করতে পারি আমি সেখানের আমি কাজটা মেটাতে পারি সে সেভাবে বলে দিয়েছিলেন আমাকে অনেকভাবেই সাহায্য করেছিলেন তাছাড়া তার ব্যবহার অনেক নম্র অনেক ভদ্র এবং নতুন শহরে আমি কোথা থেকে কোথায় যাব কোথায় পৌঁছাব তিনি যাওয়ার সময় সবগুলো চিনিয়ে চিনিয়ে আমাকে নিয়ে যাচ্ছিলেন এজন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এবং উনি খুবই ভালো সত্যিই ওনার মতো মানুষ ওনার মতো ড্রাইভার হয় না প্রতিটা মানুষ তার নিজের কাজে এরকমভাবেই নিষ্ঠা থাকাই জরুরি এবং আমি ওনার ব্যবহারে অনেক বেশি খুশি হয়েছি আমি দ্বিতীয়বার যখন বাইরে যাব তখন ওনাকেই পেতে চাইব আমার ড্রাইভার হিসাবে